হ্যাঁ কোনো খাদ্য সম্পর্কিত ঐতিহ্য বা কুসংস্কার বলতে আমি সেরকম কিছু মানি না যদিও ও এক সমাজে থাকতে গেলে যেগুলো মানতে হয় তো সেগুলো হচ্ছে যে যেমন ধরুন মানে স্নান না করে বাসি কাপড়ে রান্না করতে নেই মানে হাঁড়ি ছুঁতে নেই আগুনের কাছে যেতে নেই তো রান্না করার আগে স্নান করে একেবারে শুদ্ধ হয়ে তারপর রান্নায় রান্না করতে বসি তাছাড়াও এক একটা বার থেকে যেমন বৃহস্পতিবার আঁশ ছুঁতে নেই তো সেই সময় অনেক বাড়িতে কোনো রকমের আঁশ খাবার জাতীয় এই সব কিছু ঢোকে না তারপর বঁটিতে পেঁয়াজ ফে য়াজ এসব কিছু কাটা কাটা যায় না এগুলোর এগুলোই মানতে হয় আর কি